আমি ছোটোবেলা থেকে পেন্টিং করতে পছন্দ করি এবং আমাকে স্কুল বা বিভিন্ন অনুষ্ঠানে আমাকে অনুপ্রাণিত করতে আমি রবীন্দ্রনাথের ছবি আঁকতে পছন্দ করি সেই ছবি দেখে আমি নিজেকেও অনুপ্রাণত পাই আমি সেই ছবির দ্বারা চাই সবার অনুপ্রাণিত পাক